অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের অঞ্চলে অন্যান্য প্রযুক্তি অনেক ভালো অনেক দূর অনেক দূর পর্যন্ত এসেছে যেমন অনলাইনে ফ্লিপকার্টে এ করা অর্ডার দেওয়া বা খুব তাড়াতাড়ি আসা এ করা তো অনেক জিনিসের উন্নতি হয়েছে যেমন অনেক কিছুরই উন্নতি হয়েছে